হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ মা তারা হোটেল বলছি বলুন হ্যাঁ কল হয়েছে বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ বলুন আপনি কিরকম রুম চাইছেন বলুন ডর্মেটারি রুম চাইছেন না এমনি এমনি কুড়িজনের কটা রুম চাই বলুন হ্যাঁ এই অ্যাঁ হ্যাঁ পাঁচটা ডবল বেডের রুম ডর্মেটারি রুম দুটো নেবেন ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে করে দেওয়া যাবে এখন অসুবিধা নেই আপনি কি এ এ এসি নেবেন না এসি ছাড়া নিতেন হ্যাঁ ঠিক আছে রুমে এসি করে দেবো ঠিক আছে হ্যাঁ আর খাওয়া দাওয়া কি আমাদের প্যাকেজে খাওয়া দাওয়া আছে আপনি খাওয়া দাওয়াটা নেবেন আ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা ওটা যেটা আপনার রুম যেটা বলছেন ওটা চারজন করে অ্যালাউ হবে ওটা আপনার পড়ে যাবে পার ডে আপনার আর এসি নিলে দু হাজার টাকা করে পার ডে পড়ে যাবে আর হ্যাঁ আর ডবল বেড যেটা আপনার বলছি ডর্মেটারি রুম ওটা আপনার পা মানে পার হেড ওটা পাঁচশো টাকা করে পড়বে হ্যাঁ বুক করে নিয়েছি আর পেমেন্টটা আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনলাইনে আমাদের এই এতে পেমেন্ট করবেন আমাদের এই মা তারা হোটেলের আপনি সার্চ করলে অ্যাকাউন্ট নম্বরও পেয়ে যাবেন ওখানে পেলে এসে ওখানে অনলাইনে পেমেন্ট করে দেবেন ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ না না না কনফার্ম হয়ে যাবে ঠিক আছে হুম হুম